আমি অবশ্যই মনে করি যে পরবর্তী প্রজন্ম কেন প্রতিটি প্রজন্মকেই ইতিহাস শেখানো জরুরি এবং সেই ইতিহাস শেখানোর ক্ষেত্রে আমি অবশ্যই একশো পার্সেন্ট সম্মতি জানাবো এবং আমার সন্তানদের অবশ্যই ইতিহাসের আমি গল্প বলবো প্রত্যেকেই তাদের শিকড় সম্পর্কে অবশ্যই জানা উচিত এবং ইতিহাস এমন একটা জিনিস যা মানে যার জানার কোনও শেষ নেই প্রতি মূহুর্তে আমাদের পথ চলার ক্ষেত্রে ইতিহাস প্রয়োজন হয় এবং প্রতি ইতিহাস হলো খুব ভালোবাসার একটা বিষয় যা প্রত্যেকেরই মোটামুটি ভালো লাগার একটা বিষয় থাকে আবার কোনও কোনও মানুষের প্রচুর ভীতিও থাকে এবং মানুষের কিন্তু সেই জিনিসটা পড়তে পড়তে সেই ভীতি থেকে মানুষ অনেকটা ভালো হয়ে যায় সেই ভীতিটা আর মানুষের কাজ করে না এর ফলে পরবর্তী প্রজন্ম আরও ভালোভাবে যদি ইতিহাসটাকে এ আরও ভালোভাবে রপ্ত করতে পারে এবং তারা যদি আরও তাদের আরও পূর্বের জিনিস সম্বন্ধে জানার জন্য আগ্রহ প্রকাশ করে তাদের অবশ্যই ইতিহাস শেখানো জরুরি এবং আমি নিজেও ইতিহাস এই এটাকে ভীষণ ভালোবাসি এবং আমি নিজে ইতিহাস পড়ি এ আমার ভীষণ ভালো লাগে ইতিহাস পড়তে আর এভাবেই ভীষণ ভালো লাগে ইতিহাস পড়তে এবং তার জন্য আমি অবশ্যই জানবো আমার পরবর্তী প্রজন্ম যেন ইতিহাস শেখে এবং সেই ইতিহাস শেখার ক্ষেত্রে আমি একশো পার্সেন্ট আমি তাদেরকে সমর্থন করবো এবং বিভিন্ন দিনের আমরা পুরোনো দিনের বিভিন্ন ধরনের ইতিহাস রাজা মানে রাজা রানীদের বিভিন্ন ইতিহাস এগুলো সম্মন্ধে অবশ্যই আমাদের আরও ভালোভাবে আমরা জানলে পরবর্তী প্রজন্মের ইতিহাস বিষয়ে গল্প শোনাতে পারবো আমরা তো ইতিহাস অবশ্যই পড়া জরুরি